আমার কাছে যে জিনিসটা রয়েছে সেটি হলো টাকা ও বা অর্থ এই অর্থ মানুষকে এই অর্থের নেতিবাচক দিকগুলি হলো এই অর্থ মানুষকে অহংকারী তোলে করে তোলে কিছু মানুষ অল্প সময়ে টাকা উপার্জন করে এ সেই টাকা দিয়ে কিছু খারাপ কাজ করতে থাকে এবং সেই খারাপ কাজে জড়িয়ে পড়ে এবং তাকে মানুষটিকে এই টাকায় অহংকারী করে তোলে এবং পরে ভবিষ্যতে এই এর জন্যই এই তাকে বিপদে পড়তে হয় এবং লোকের কাছে তাকে ছোটো হতে হয় ওই তা সে কি কেউ কেউ আবার অল্প সময়ে লটারিতে টাকা পেয়ে সে নেশার মাধ্যমে জড়িয়ে পড়েছে বা নেশার সাথে যুক্ত হয়ে পড়েছে এগুলি ই আমার কাছে বলতে গেলে এটিই আমার নেতিবাচক দিক এর চেয়ে বেশি কিছু নয়